আমাকে ভালো লেগেছে এমন একটি সংবাদ হলো এক দিন সকাল বাজে তখন ঠিক সাড়ে নটা আমি ঘর থেকে বেরিয়েছিলাম আমার গাড়ির ইনসিওরেন্সটা ফেল ছিলো ইনসিওরেন্স করাতে এবং যখন আমাদের বর্ধমানে নতুন যে ফ্লাইওভারটা হয়েছে সেই ফ্লাইওভার থেকে যখন ক্রসিং করে যখন হালকা করে নামি তখন দেখি একটা টোটো এসে একটা সাইকেলওয়ালাকে মেরে দিয়ে চলে গেলো এবং তখন আমি দেখে শীঘ্রই আমি গাড়িটাকে স্ট্যান্ড করে দাঁড় করিয়ে আপনার মানুষটাকে তুলে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম এবং কোনো টোটো যাওয়ার জন্যে আসক্ত হয় না তারপর আমি একজনকে বললাম যে চলুন য টাকা ভাড়া নেবেন দেবো তিনি এখন ভালো মানুষ ছিলেন বলে তাকে তুললেন তার তো এবার হাত পা ছিলে একাকার রক্ত রক্তই অবস্থা হয়ে গেছে এবং তাকে চাপিয়ে আমি গাড়ির ইনসিওরেন্স ফিন্সুরেন্স কিছু না করে ডাক্তার আগে তাকে মেডিকেল বর্ধমান হসপিটালে ভর্তি করলাম এবং ভর্তি করার পর যখন দেখলাম যে ওনার কোনো ঘরের কোনোই নম্বর নেই পাত্তা নেই তখন আমি সেইখানে গিয়ে যতোরকম মানে তেনার অনেক বড়ো রোগ হয়েছিলো যতোরকম ছিলো সব আমি ডাক্তার দেখিয়ে যা খরচা আমি সব বিল পেমেন্ট করলাম পেমেন্ট করার পর যখন উনি বললেন যে আপনি কে হন দিয়ে আমি তখন বললাম যে আপনি আমার কেউ হন না কিন্তু আপনি রাস্তায় পড়েছিলেন একটা মানুষের স্বার্থে আমি এটা করলাম তিনি এখন তার বাড়ির নম্বর দিলেন এবং তেনার দাদা বড়ো দাদা ছিলেন সেই তিনি দাদা আমাকে ফোন দাদাকে ফোন করলাম এবং বললাম আপনার ভাই এরকম অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছেন এবং তিনিও বললেন হ্যাঁ আজ থেকে দুদিন ধরে তাকে পাত্তা পাই নি খুঁজে খুঁজছিলাম কিন্তু পাই নাই এবং তাকে বললাম আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই যা যা খরচা আমি সব দিয়েছি আপনাদেরকে লাগবে না আপনি খালি আপনার বাড়ির অ্যাড্রেসটা বলুন আর আপনারা এসে নিয়ে যান এবং তারা তারপরে দেড় ঘন্টা দু ঘন্টা বাদ তারা এলো এসে আমাকে খুব বললো হ্যাঁ খুব ভালো করেছেন এবং মিডিয়াও এলো মিডিয়াতে আমার ছবি উঠলো ভিডিও রেকর্ড হলো এবং সেটা সব চ্যানেলে চ্যানেলে গেল আমার বাড়ির লোক দেখেও খুব গর্বিত হলো অনেক কিছু হয়ে যাওয়ার বাদ তারপরে বলল যে তারপরে যখন ওনাকে নিয়ে যায় তারপরে বুঝতে পারলাম ওই লোকটার বাড়ি হচ্ছে আপনার কাটোয়া এখানে মানে কাদের বাড়িতে বেড়াতে এসছিলো এবং তাই সেই জন্যে এরকম বড়ো মানে আসছিলো এবং অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপর তাকে বললাম আপনি সাবধানে চলে যাবেন তার বাড়ি ছিল কাটোয়াতে বাড়ি এবং তাকে নিয়েও গেলো এবং অ্যাম্বুলেন্স ভাড়াটা আমিই দিয়েছিলাম তারপরে আমার বাবা মা ওই সব দেখে খুব গর্বিত বোধ করেছে এবং আমিও এটাই হলো আমার জীবনে খুব ভালো সংবাদ